আমি আমার সবচেয়ে বড়ো শক্তি হিসাবে যেটা মনে করি সেটা হলো আমার বাবা মা আমাকে সমস্ত বি বাবা মা তারা আমাকে সমস্ত বিষয়েই সহযোগিতা করে থাকে যে কোনো বিষয়ে যে কোনো সমস্যার সম্মুখীন হলে তারা আমাকে সহযোগিতা করে থাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এবং এটি আমার কাছে অত্যন্ত একটি শক্তিশালী বিষয় এবং আমার সবচেয়ে যে বড়ো দুর্বলতা রয়েছে সেটা হচ্ছে আমার মানসিক দুর্বলতা রয়েছে আমি সাধারণত খুব অল্পতেই ভেঙে পড়ি যেটি অত্যান্ত একটি খুব খারাপ জিনিস তো আমার শারীরিক সক্ষমতাও আমার একটি অন্যতম শক্তির মধ্যে আমার মন এছাড়াও আমার নিজের শিক্ষা সংস্কৃতি ওস প্রতি আমার নিজের আস্থা রয়েছে এবং নিজের প্রতি আমার আস্থা রয়েছে কিন্তু মানসিকভাবে আমি দুর্বল এটাই আমার সব থেকে বড়ো দুর্বলতা মানসিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে আমি অনেকটাই ভেঙে পড়ি এবং যথেষ্ট মানসিক চাপ নিয়ে ফেলি অনেক ব্যক্তি যেখানে খুব একাধিক মানসিক সমস্যা নিয়েও জীবনের পথ এগিয়ে যেতে পারে আমার ক্ষেত্তে সেরকমটা হয় না আমি খুব অল্প মানসিক চাপেই আমি ভেঙে পড়ি যেটা আমার অত্যন্ত দুর্বলতার কারণ আমি একটু দুর্বল এই ব্যাপারে